এখন তো আমাদের শিল্প এবং কারুশিল্প আরও বেশি করে বিখ্যাত হয়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পকলাগুলি কারণ এখন অনেক মাধ্যম হয়ে গিয়েছে যার মাধ্যমে শুধু আমাদের রাজ্য বা আমাদের জেলাগুলিতে নয় আমাদের দেশের বাইরেও যাচ্ছে বিদেশে ছড়িয়ে পড়ছে এই ডিজিটাল হয়ে যাওয়ার মধ্যে যেমন এখন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ তার পরে ফেসবুকে তো মার্কেটপ্লেস রয়েছে যেখানে লোক তাদের জিনিসগুলো বিক্রি করতে পারবে বাড়িতে বসেই তারা বিক্রি করতে পারছে এখন আর লোককে বাড়ি বাড়ি বয়ে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে না তারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ করে বা ফটো দিয়ে ছবি দিয়ে ভিডিও করে সেগুলো বিক্রি করতে পারছে এবং সেখান থেকে তারা উপার্জন করছে তাছাড়া এই যে থ্রি ডি পেন্টিং বা ভার্চুয়ালি যেই জিনিসগুলো এসে গিয়েছে এগুলোর মাধ্যমে আরও জিনিসগুলোকে আরও উন্নতমানের তৈরি করে ফেলে তুলে ধরেছে আমাদের এই শিল্পকলাগুলোকে আগে নর্মাল সাধারণত যে প্রিন্টিংগুলো হতো এখন সেগুলো থ্রি ডি প্রিন্টিং হচ্ছে এবং সেগুলো দেখতে আরও সুন্দর হয়ে উঠেছে এতে এদের চাহিদাটাও বেড়ে গিয়েছে মানুষের কাছে এবং খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে তারা কোথা থেকে কোন জিনিসগুলো পেতে পারে এবং তারা সঠিক মূল্যে সেই জিনিসগুলো কিনছে তো এই সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো বলুন অনলাইন বাজারগুলো বলুন হওয়াতে প্রচণ্ড পরিমাণে মানুষের সুবিধা হয়ে যায় যারা এই ব্যবসাগুলো করছে তাদের জন্য